আমার কাছে ব্যবহারের জিনিস বলতে আমার তো এই ফোনটিই সব থেকে ব্যবহার করার মধ্যে বেশি পড়ে যায় কারণ ফোন ছাড়া আমি এক মুহূর্তও চলতে পারবোনি আমি ফোন ছাড়া মানে থাকাই যাবেনি ফোন না থাকলে আমি পাগল হয়ে যাবো তার কারণ বিভিন্ন আছে তার মধ্যে হচ্ছে ফোন থেকে তো প্রথমত আমি আমার প্রিয়জনের সাথে কথা বলি আর ফোন থেকে আমি আমার কাজের সম্পর্কেও অনেক তথ্য পেয়ে থাকি আর এখন ফোন ফোন ছাড়া তো আর মানে বাজারে যা পয়সার সমস্যা সে নিয়ে তো আমি কেনাকাটা করলেই তাই ফোন থেকে ফোন পে করে আর তাছাড়া ফোনে আমি খেলা দেখি বিভিন্ন ধরণের খেলা আইপিএল ফুটবল ক্রিকেট ব্যাটমিন্টন মানে যে যে কোনো ধরণের খেলাই আমি ফোন থেকেই দেখি আর তাছাড়া ফোনে আমি ক্যাল্কুলেটার আমার কাজের যে দরকারি দরকারি হিসেব সেগুলো আমি ফোন থেকেই সব করেনি আর তাছাড়া ফোন থেকে আমি টর্চ জ্বালাই যেটা আমাকে আলো দেখতে সাহায্য করে আর ফোনে আমি বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে যাই আর সেখানকার সমস্ত কিছু খারাপ ভালো মন্দ এই সমস্ত ছবি আমি ফোনের মধ্যে তুলে রাখি তাই ফোন আমার কাছে একটা বিরাটই গুরুত্বপূর্ণ জিনিস আর